হ্যাঁ পুলিশ আমার এলাকার অপরাধ বা দুর্ঘটনা থেকে নিয়ন্ত্রণ করেছে এ এখানে এখানে একটা সামনা সামনি একটা অ্যাকসিডেন্ট হয়েছিলো ও যেটাতে যেটাতে গাড়ি বড়ো গাড়ির কোনো দোষ থাকে নি সেখানে এ একটা সাইকেল আরোহী এসে তার এসে এ সেই চারচাকা গাড়িটার মধ্যে এ ইয়ে ও আর হঠাৎ করে চলে এসেছিলো কিন্তু সেখানে এ তারই ক্ষতি হয়েছিলো ও কিন্তু তার তার নিজের দোষে সেই ক্ষতিটা হয়েছিলো কারণ সে আগে থেকেই পড়েছিলো ও তো এই দুর্ঘটনার এএড়াতে পুলিশ এ সেখানে এসে দুর্ঘটনায় এই দুর্ঘটনা থেকে নিয়ন্ত্রণ করেছিলো কিন্তু ভাগ্যক্রমে কারোরই কোনো সমস্যা হয় নি ই সামান্য ঝোরাঝুরি হয়েছিলো সে ডাক্তার দেখাতে ঠিক হয়ে গিয়েছিলো তো এটা পুলিশ এই এলাকায় এসে নিয়ন্ত্রণ করেছিলো বা এখেনে অপরাধ অপরাধও অপরাধমূলক হলেও এখানে পুলিশ আসে যে কোনো অপরাধ আর যেন একদিন যেন এই এলাকায় একটা পা পা পাশের বাড়ির একটা গৃহ গৃহবধূকে এ তার শাশুড়ি শ্বশুরে অত্যাচার করছিলো মারামার মারধর কচ্ছিলো এবং তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলো তো ও তৎক্ষণাৎ আমরা পুলিশে খবর দেওয়াতে এ পুলিশ সাথে সাথেই চলে আসে এবং সেই সেটা আটকায় এবং সেখানে তাদের এর মীমাংসটা করে দিয়ে যায় এবং এখানে সামাজিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রেও অনেক কিছুই উন্নতি করা দরকার আর হ্যাঁ যেমন এখানে এই নাগরিকদের এর অনেক নাগরিকরা রয়েছে যারা কিছু করে নি বা তারা কিছু চাকরি পাচ্ছে না অনেক দূর লেখাপড়া করার পরও কিন্তু চাকরি পাচ্ছে না তো আমি মনে করি এখানে অনেককেই দেয়া হচ্ছে কাজ কিন্তু আমি মনে করবো যে আরো অনেক রয়ে গেছে অনেকেই এ তাদের ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বা তাদেরকে আরো উন্নত প সামাজিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে উন্নত করার জন্য ও তাদের সুরক্ষার দরকার আর যাতে যাতে তারা সেই সুরক্ষা পেয়ে তারা তারা আরো অর্থনৈতিক দিক থেকে বা স সামাজিক দিক থেকে এগিয়ে যেতে পারে